হুম বলি আপনি রঞ্জিতদা কথা বলছেন তো ও বলি আপনার তো আপনার সবজির ওই যা গোডাউন আছে তো না ও মানে কিছু ফাঁকা জায়গা আছে আমার কিছু সবজি ছিলো আপনাদের ইয়ে গোডাউনে তো আমি রাখতাম আর কি ও হুম ভালো টাটকা সবজি আছে বুঝতে পারছেন তালে আমি কিছু সবজি আপনার ওইখানে রাখতাম আর কি সেরকম গোডাউন সেরকম ফাঁকা ফাঁকা প ফাঁকা পাওয়া যাবে

ও তাহলে আমার ছিলো বলতে এখন হুম আলু বাঁধাকপি হুম বাঁধা বাঁধাকপি আলু এই সব রাখা যাবে তো ও ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে